এক সময়ে ছোটোবেলায় আমার এক বান্ধবী ছিল যে ছোটোবেলা থেকেই আমার পেছনে অনেক সমস্যার সৃষ্টি করতো সামনে আমার সাথে ভালো ব্যবহার করলেও অন্যান্য বান্ধবীদের সামনে আমার নামে সমালোচনা করে বেড়াতো তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তার মধ্যে কোনও পরিবর্তন আসে নি পরবর্তীকালে আমি আর সে একই স্কুলে চাকরি করতাম সেটি ছিল একটি বেসরকারি স্কুল সেই স্কুলে গিয়েও সে ছোটোবেলার মতো আমার সাতে একইরকম ব্যবহার করতো যেমন অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার নামে খারাপ খারাপ কথা বলে বেড়াতো এমনকি ছোটো ছোটো ছাত্রছাত্রীদের কাছেও আমার নামে খারাপ কথা বলতো তাকে আমি অনেক বোঝানোর পরও যখন আমি বিফল হয়েছিলাম তা বাধ্য হয়ে আমি স্কুলের প্রধান শিক্ষকের কাছে তার নামে নালিশ করেছিলাম নালিশ করার পর কিছুদিন তার ব্যবহার ভালো হলেও আবার পরবর্তীকালে একইরকম খারাপ ব্যবহার করতে শুরু করে এক সময় বাধ্য হয়ে আমি সেই স্কুল ছেড়ে দিয়ে চলে আসি কিন্তু তার এ খারাপ ব্যবহারের ফলে আমার সাথে যে বন্ধুত্বটা খারাপ হয়েছিল সেটা আর কখনই আগের মতো ভালো করার বা সুন্দর করার সম্ভব হয়ে ওঠেনি